আমি যে জায়গায় বাস করি সেখানে কোনো পর্বত বা সমভূমি নেই কিন্তু আমি যেখানে থাকি এখানে আমার ধারে কাছে সুন্দরবন সুন্দরবন আছে নদী ঝড়খালি বকখালি এই জায়গাগুলো আছে তো এখানে বাইরের থেকে অনেক পর্যটক আসে সুন্দরবনে ঘুরতে দেখতে দেখার জন্য তো পর্যটকরা আসে তো আমাদের নদীতে দেখার জন্য যেমন সুন্দরবনে বাঘ আছে বাঘ দেখার জন্য আসে আর তার পরে আরও একটা যে নদী পথে যে যাওয়া একটা আলাদা একটা আনন্দ হ্যাঁ মজা করতে করতে সবাই যায় লঞ্চে করে নদীতে ঘুরছে নদীর থেকে দেখতে পাচ্ছে জঙ্গল এই দেখতে পাচ্ছে তার পরে নদীতে এই যে সুন্দরবনের যে একটা মানে মাছ কাঁকড়া যে সঙ্গে সঙ্গে ধরছে সেগুলো নিয়ে সেগুলোর সাথে সাথে খাওয়া ভাজা করছে করে খাচ্ছে দেখছে লোক ঘুরছে তো সুন্দরবনে তো অনেক বহু পর্যটক আসে সবসময় আরও তো এই সময় শীতের সময় পর্যটকরা আসে সবাই খুব মজা করে হ্যাঁ কেউ আবার এক বকখালিতে যেমন বকখালিতে যায় বকখালিতে গিয়ে একদিনের জন্য কেউ যাচ্ছে গিয়ে পিকনিক করছে পিকনিক করে আসছে ওখানে বকখালিতেও খুব মজা হয় বকখালিতে মানে নদী বা ঢেউ সমুদ্রের নদীর মতো নদীতে সমুদ্রের মতো ঢেউ আসে এমনি বড় বড় ওখানেও অনেক পর্যটক আসে সবাই আমাদেরও এদিক থেকে লোক যায় বাইরের থেকেও আসে সব দেখতে করতে তো আমাদের এখানে বিখ্যাত স্থান বলতে বিখ্যাত স্থান মানে পর্বত টর্বত এ সব কিছু নেই কিন্তু আমাদের এখানটা এই যে পর্যটক আসে এই জায়গাটা আমাদের সুন্দরবন তা আমাদেরও ভালো লাগে যে বাইরের থেকেও লোক আসছে আমাদের দেশে আমাদের জায়গায় ঘুরতে আসছে দেখছে যেগুলো আমরা রোজই দেখি হ্যাঁ যে নদীতে মাছ কাঁকড়া ধরা হ্যাঁ তো বাঘ বাঘ দেখতে আসছে সুন্দরবনে এখন তো মানে ইয়ের মতো করে দিয়েছে চিড়িয়াখানার মতো এমনি রয়েছে সব বাচ্চারাও যাচ্ছে ভালোই লাগে আমাদের এখানে বিখ্যাত বলতে এই সুন্দরবন